আমাদের তাদের সম্প্রদায়ের খেলার গুরুত্ব সম্পর্কে গ্রামীণ জনগণের মতামত ছিল যে খেলাধুলো করলে সময় নষ্ট এবং সময় নষ্ট করা এবং তার থেকে ভালো কাজকর্ম জমিতে কাজ করা এই কাজ করাতে সময়ের দাম দেওয়া হবে এই আমরা আমরা গ্রামের লোকেদের কাছ থেকে এই তথ্য পাই খেলাধুলো নিয়ে তো তা আমরা তাদের খে তাদের ইয়েটা পরিবর্তন করার জন্য তাদের মানসিক চিন্তাটা পরিবর্তন করার জন্য আমরা বাচ্চাদের কিছু বাচ্চাদের নিয়ে মাঠে ফুটবল খেলা চালু শুরু করি এবং গ্রামীণ ছেলেপিলেদের নিয়ে খেলা শুরু করার পর তারা দেখতে পায় যে না ছেলেরা খেলাধুলো করছে ছেলেদের মন সবকিছু মাথা সবকিছু ভালো থাকছে মস্তিষ্ক ভালো থাকছে খেলাধুলো শরীর ভালো থাকছে তো আমরা এইভাবে আমরা গ্রামের লোকেদের গ্রামের জনগণের চিন্তা ভাবনাটাকে চেঞ্জ করি এবং তাদের মতামত নিই যে গ্রামীণ গ্রামের জনগণের মতামত নিই যে ছেলেদের খেলাধুলো কোল্লে ছেলেপুলেদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে সবকিছু ভালো থাকবে